বাংলা ভাষায় আমরা কিছু কিছু উ শব্দ বলে থাকি সে সেগুলো বাং বাংলা না কিন্তু আমরা কথায় বলে থাকি যেমন আমরা চেয়ারকে কেদারা কখনোই বলি না চেয়ারই বলি কিন্তু চেয়ারটা ইংরেজি কথা তো ওটাকে আমরা কেদারাই কেদারা কোনো দিনই বলি না তারপরে ধরুন কোথাও যাওয়ার সময় যে আমি যাচ্ছি সেটাকে আমি যাচ্ছি বলি না সেটাকে আমরা সব সময় বলি যে আসছি বা আমরা যেটা জল খাই সেটা তো আমরা জল খাই বলি কিন বা জল খাবো বলি সেটাকে তো আমরা বলি না যে জল পান করবো এইভাবে আমাদের বাংলা ভাষা আস আস্তে আস্তে চলে যাচ্ছে ও এই বাংলা ভাষাটাকে ফি ফিরে আ ফিরিয়ে আনার জন্য আমরা এই এই জিনিসগুলোকে মানে যেমন আমরা এই চেয়ারকে কেদারা বলছি ওটাকে চেয়ার না বলে আমরা কেদারাই বলবো এবং যেটা ওই যাওয়ার সময় আসি বলি ওটা আসি বললে হবে না ওটা যাওয়াই বলতে হবে বা জল খাবো বা জল খাই এই জিনিসটা না বলে জল পান করব এই জিনিসটা বললে আরো বেশি ভালো হবে ও বাংলা ভাষা উন্নতি হবে